জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমি ঘরোয়া পদ্ধতি যা অনুশীলন ও অনুসরণ করি তা হল আগে আগে পদ্ধতি ছিল হচ্ছে ফিটকিরি ব্যবহার করা হত আগে এখন দেশ প্রতি দিন দিন উন্নত হচ্ছে তাই এখন হচ্ছে যেমন অ্যাকোয়াগার্ড ফিল্টার এরকম নানান নানান ইত্যাদি বেড়িয়েছে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার জন্য আমি এই সবই ব্যবহার করি ফিল্টার অ্যাকোয়াগার্ড এবং কুঁয়ো থেকে জল তোলা হয় জল তুলে তায়ে ব্লিচিং পাউডার মিশিয়ে শুদ্ধ করে সেসব জল ব্যবহার ব্যবহার করা হয় এবং নানান আরো পদ্ধতি আছে কিন্তু এই সব পদ্ধতিগুলি খুবই ভালো যেমন ফিল্টার অ্যাকোয়াগার্ড এবং আরো নানান ইত্যাদি আছে কুঁয়ো থেকে জল তুলে সেই কুঁয়োর জলে ব্লিচিং পাউডার মিশিয়ে ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে সেইসব জল পান করা উপযুক্ত হবে বলে মনে করি আর সেই সব জলেই উপযুক্ত করা উচিৎ এখন দেশ প্রতি দিন দিন উন্নত হচ্ছে তাই খুবই উন্নত জিনিস বেরাচ্চে মেশিনের দ্বারা সব কিছু হচ্ছে